জন্মস্থান খুব জনপ্রিয় হয়ে থাকে আমার জন্মস্থান হল মেদিনীপুর জেলার খড়গপুর লোকালে এখান থাকতে আমার খুব বেশি দূরত্ব না এখনকার সবচেয়ে প্রিয় জিনিস হল আইআইটি যেটা এডুকেশনাল হাব বলা যেতে পারে এখানে পড়াশুনা খুব এগিয়ে রয়েছে এখানে সাতটা আমাদের ইণ্ডিয়াতে আইআইটি রয়েছে তার মধ্যে দিক থেকে সেই জন্য এই জায়গাটা আমাকে খুব ভালো লাগে এছাড়াও এখানে রয়েছে রেলওয়ে স্টেশন রয়েছে খড়গপুর রেলওয়ে স্টেশন যেটা দীর্ঘতম রেলওয়ে স্টেশন ছিল কিন্তু এখন আর নেই সেকেন্ড পজিশনে চলে গেছে এই জন্য এইখানে এছাড়াও রয়েছে এয়ার ফোর্স রয়েছে এখানকার মানুষজন ভালো প্রত্যেকে সবাই সবাইকে হেল্প করে এখানকার মানুষ সবার দুঃখের কষ্টের মধ্যে দিয়ে সময়টাকে একে অপরের দুঃখ কষ্ট সহানুভুতি নিয়ে সময়টাকে কাটিয়ে থাকে এছাড়াও এখানে সবচেয়ে খুব যেটা ভালো লাগে আমাকে সেটা হল মানুষের সমাজের মানুষের চাষবাস